আমরা যে প্রেস ব্যবসা আমাদের চলছে তা আমরাই কিছু কিছু দোকানে আমরা তো মাল সরবরাহ করে থাকি যেমন মিষ্টির দোকানে কাপড়ের দোকানে

এখন হচ্ছে মিষ্টির কার্টন মিষ্টির কার্টন যে সাইড করতে হবে মানে ওয়ানে ঠিক আছে ওয়ান ফোর এগুলো আমরা প্রেস ব্যবসা থেকে ছেপে ওখানে ডেলিভারি করে দিই আমাদের লোকেরা করে ঠিক আছে এতে আমরা ওনাদের আসতে হবে না আমরা দিয়ে পাঠাবো এতে আমাদের যেন ব্যবসার লস না করতে হয় ঠিকঠাক রেট পায় তাহলে আমাদের এই ব্যবসা ভালোভাবে চলবে